গত মাসে আমি এক সিলিং ফ্যান কিনেছি আর এই মাসের মধ্যেই তাতে বিভিন্ন গোলযোগ দেখা গেছে ফ্যানটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় ফ্যানটিতে খুব বেশি শব্দ হয় এবং এটির দামও খুব বেশি হয় তাই এটি কিনে আমি মনে হয় ঠকে গেছি